আমার এলাকায় বাচ্চারা যেভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা দেয় তার মধ্যে অন্যতম হল বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আসে সেগুলো হচ্ছে কোনো পরীক্ষার প্রতিযোগিতা হতে পারে বা দেখা যাচ্ছে কোনো আঁকার প্রতিযোগিতা হতে পারে কোনো গানের প্রতিযোগিতা আসে তাছাড়া কোনো নাচের প্রতিযোগিতাও আসে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় এখানকার বাচ্চারা অংশগ্রহণ করে ফুটবল খেলা ক্রিকেট খেলা এগুলো তো আছেই হ্যাঁ অবশ্যই অনেক প্রতিষ্ঠান কেন্দ্র অবশ্যই এইসব পরীক্ষায় সাহায্য করে যেমন আসেন আঁকার প্রতিযোগিতা যদি হয় তাহলে অনেক স্কুলের বাচ্চারা এক জায়গায় আসে এবং সেখানে আঁকার প্রতিযোগিতা হয় সেখানে অনেক ধরনের শিক্ষকদের এখানে নিয়োগ করা হয় এবং তারা এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং বাচ্চাদের তারা সাহায্য করে